হ্যাঁ দিদি আমার আসলে দোকান আছে কিন্তু এখন দোকান সেরকমভাবে চলছে না আমি আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম বাট লাগলো না ফোনটা তো আমার এখন দোকান সেভাবে চলছে না খুবই অসুবিধা হচ্ছে তার জন্য দিতে পারিনি হ্যাঁ দিদি আমি চেষ্টা করছি বিশ্বাস করো আমার মায়েরও শরীর ঠিক নেই আমি এখন দিদার বাড়ি থেকে যতটুকু পারছি করছি দোকানও খুলতে পারিনি হ্যাঁ দিদি আমি চেষ্টা করছি যত জলদি পারব আমি মিটিয়ে দেবো ভাড়াটা আমি তো নিজের দিক থেকে পুরো চেষ্টা করছি দিদি ভাড়াটা বাকি আছে আমার নিজেরও ভালো লাগছে না আমি লজ্জায় তোমাকে ফোনও করতে পারিনি তার জন্য কিন্তু কি করবো পয়সা না থাকলে কিভাবে দেবো না আমাকে দু তিন দিন সময় দিন আমি চেষ্টা করছি পুরো আমার আসলে প্রতিবারই অসুবিধা হয় তো যে আমি লজ্জায় ফোন করতে পারিনি হ্যাঁ দিদি আমি ভাড়াটা মেটাবার জন্য আমি আলাদা করে টিউশন পড়াতেও স্টার্ট করেছি আমি যত জলদি পারবো তোমাকে দিয়ে দেবো আমাকে একটু সময় দিও হ্যাঁ দি যত জলদি পারবো আমি ক্লিয়ার করে দেবো ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য